আগে আমরা খাবার রাখতাম কাগজের তৈরি বা অন্য জিনিসের মধ্যে এখন খাবার রাখি পলিথিনের মধ্যে পলিথিন বা প্লাস্টিকজাত জিনিসের মধ্যে খাবার রাখলে খাবারটা অনেকক্ষণ স্থায়ী হয় ঠিকই আবার সে খাবারের মধ্যে উপজাত দ্রব্য নষ্ট হয়ে গিয়ে খাবারটা শরীরের পক্ষে ক্ষতিকরও হয় এর ফলে আমাদের নানা রকম রোগ এবং আমাদের নানা রকম শারীরিক অসুস্থতাও হতে থাকে এই খাবারগুলি খাবার গ্রহণের ফলে আমাদের বিভিন্ন শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং এই খাবারগুলো আবার খুব তাড়াতাড়ি আমাদের শরীরের ওপর খুব নষ্ট খুব ক্ষতিকর প্রভাবও ফেলে তাই আমাদের যতোটা সম্ভব এই প্লাস্টিকজাত খাবারগুলো না খাওয়াই উচিত